হ্যালো হ্যাঁ স্যার বলছি যে শেয়ার মার্কেটের ব্যাপারে একটু কিছু বলুন না আমার বন্ধুরা করছে আমি ওদের কাছে জানতে চাইলে কিছু তেমন বলতে চায় না তো কী ব্যাপারে এখান থেকে কিছু কি বেনিফিট পাওয়া যায় কেমন ইনকাম হয় এই ব্যাপারটা যদি একটু যে বলতেন তাহলে আমার বিশেষ সুবিধা হতো আমি ভাবছিলাম এদিকে কিছু করা যায় নাকি আচ্ছা আচ্ছা বলছি যে মানে আমি যদি শুরু করতে চাই তাহলে ন্যূনতম কত টাকা থাকতে হবে আমার কাছে আমি ন্যূনতম কত টাকা থাকলে শুরু করতে পারব কাজটা বা ইনভেস্ট করতে পারব হ্যাঁ আমার একটু ইন্টারেস্ট আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করব কী করে তাছাড়া আমি যদি আপনাদের ওখান থেকে শিখতে চাই তাহলে কত দিন লাগবে শিখতে ব্যাপারটা এই বিষয়ে যদি একটু বলেন আচ্ছা বলছি যে ইনভেস্ট তো করতে চাই কিন্তু লস হয়ে যাওয়ার একটা ভয় তো থাকে এই ব্যাপারটা মানে কেমন কী লস তো লসের পার্সেন্টেজটা একটু বলবেন মানে কেমন হয় আচ্ছা ঠিক আছে দেখি তাহলে আপনার কথা শুনে আমার ভালো লাগল আমি দেখি আমি যদি এই লাইনে আসি তাহলে আমি যোগাযোগ করে নেব আপনার সঙ্গে যোগাযোগ করে নেব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার